আমাদের অঞ্চলে এমন বিভিন্ন ধরণের গান রয়েছে যে বাইরে থেকে আসা পর্যটকেরা এখানে এসে নতুন ধরণের এক সংগীত উপভোগ করতে পারে তা হল আমাদের আঞ্চলিক গান তথা ঝুমুর আমাদের এইখানে অযোধ্যা পাহাড়ে যেসব পর্যটকেরা ঘুরতে আসেন তারা অন্তত একদিন থেকে সেখানকার সব পরিবেশ উপভোগ করতে চান সেখানকার পরিবেশের মধ্যে এক অন্যতম হলো সেখানকার আঞ্চলিক মানুষের নিজেদের তৈরি করা গান সেই ঝুমুর গান মাঝখানে আগুন জ্বালিয়ে শীতকালে রাত্রে সব মেয়েরা চারদিকে ঘুরে ঘুরে গান এবং নাচ করে এই হল আমাদের এখানকার এক ঐতিহ্যবাহী গান